আমি গরমকালে গাছেদের যত্ন কীভাবে নিই আমি খুব ভোরবেলা বা সকালবেলার মাঝখানের সময়টাতে আমি গাছের গোড়ায় জল দিই এবং বিকেলবেলাও গাছের গোড়ায় আমি জল দিই এবং সময় সময় করে মাটিও দিই এবং মাঝে মধ্যে গাছের গোড়াতে মানে মাটিগুলো খুঁড়ে আমি সারের ব্য সার দিই এবং জল তো দেওয়াই হয় আর গরমকালে না গাছের গোড়ায় জল দিলে গাছ কিন্তু বেঁচে থাকতে পারবে না আমরা যে রকম খাওয়ার জল না খেলে বেঁচে থাকতে পারি না সেরকম একটা গাছও একটা প্রাণ সে জন্য আমাদের গাছের প্রতিও যত্ন নেওয়া দরকার তাই সময় সময় জলও দিতে হবে এবং গাছের গোড়ায় সার দেওয়া দিতে হবে আমাদেরকে তাহলেই ঠিকভাবে গাছটা বেঁচে থাকবে এরকমভাবেই আমাদের গাছের যত্ন নিতে হবে আর গাছের গোড়ায় খুঁচিয়ে আমাদেরকে সারও দিতে হবে